উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে অনেক সাংস্কৃতিক পার্থক্যই রয়েছে তার মধ্যে প্রধান যেগুলো সেগুলো ধরতে গেলে ভাষার কিছু পার্থক্য রয়েছে মানে উত্তর ভারতে প্রধান ভাষা হিন্দি কিন্তু এছাড়াও বাংলা বলা হয় আর অন্যান্য স্থানীয় ভাষাও বলা হয় আর দক্ষিণ ভারতে মালায়ালাম তেলুগু তামিল এইসব ভাষা ব্যবহার করা হয় খাবার দাবারের দিক থেকে দেখতে গেলে উত্তর ভারতে রুটি গাজরের হালুয়া এইসব খাওয়া হয় আর দক্ষিণ ভারতে ইডলি দোসা সম্বর তারপর নারকেল তেল জাতীয় মানে তেল জাতীয় খাবার দাবার বেশি প্রসিদ্ধ রয়েছে নো দক্ষিণ ভারতে আবার আবহাওয়াটা একটু মানে বর্ষাকালে তো বৃষ্টি হয় কিন্তু বেশিরভাগ সময় গরম থাকার কারণে এখানের পুরুষেরা ধুতি বা নর মানে নর্ম্যাল যে জামাকাপড়গুলো ধুতির উপর শার্ট এরকম জামাকাপড় আর মহিলারা শাড়ি পরে থাকেন আর দ উত্তর ভারতে গরমকালে গরম ঠাণ্ডাকালে প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারণে উত্তর ভারতে মহিলারা শাড়ির থেকে বেশি লেহেঙ্গাটা মানে যেটা একটু শরীরকে গরম রাখবে ওরকম গরম জাতীয় জামাকাপড় পুরুষেরা শেরওয়ানি এইসব পরা পছন্দ করেন